এটা কি বুকসেলার বুকসেলার বলছেন বলছি তোমার ওখানে কী কি কি ধরনের বো বই পাওয়া যায় আচ্ছা বলছি মহাভারত পাওয়া যাবে মহাভারত বলছি মহাভারত পাওয়া যাবে আচ্ছা তা কিরকম রেট পড়বে হুম আর গো হোলসেলে কিরকম পড়বে তো ঠিক আছে রাখছি